জাতীয় সাংস্কৃতিক পরিচয়ের জন্য যদি খেলাটাকে প্রাধান্য দেওয়া হয় তার একমাত্র কারণ হচ্ছে বিভিন্ন রকম জাতের ধর্মের বা দেশের লোক এই খেলাটাকে নিজের মনে করে খেলে যেমন আমার মনে হয় ফুটবল যেটা আমেরিকান ফুটবল না সকার যেটাকে বলা হয় সেটা আমার ভালো লাগে সবথেকে বেশি ওভার টেনিস হয়ে গেল বাস্কেটবল হয়ে গেল তার তুলনায় আমার সকারটা বেশি ভালো লাগে তো সেই জন্য এত বছর ধরে বিভিন্ন রকমের যারা খেলোয়াড় ছিল তারা এই ফিল্ডের মধ্যে রয়েছে যেমন রোনাল্ডো মেসি ডেভিড বেকহ্যাম তারা এত বছর ধরে এই বিষয়ে এই ফিল্ডের মধ্যে রয়েছে তো যে কারণে এখন আমার দেশেই যদি হোক না কেন ভারতে বিভিন্ন রকম নতুন খেলোয়াড়রা আসে কিন্তু বিদেশের মতো ভারতবর্ষে একটা যে ব্যাপারটা হচ্ছে নতুন খেলোয়াড়দের সেরকম খুব একটা সম্মান বা জায়গা দেওয়া হয় না তো এই জেনারেশন যদি এই গেমে না নামে তাহলে প্রিভিয়াস জেনারেশন চলে যাওয়ার পরে এই খেলাটাকে কন্টিনিউ কারা করবে তো আমার মনে হয় যে এই জেনারেশনের যারা নতুন খেলোয়াড় রয়েছে তাদেরকেও সুযোগ দেওয়া উচিত সেটা খুবই ভালো হবে এই স্পোর্টসের জন্য ভারতবর্ষের মধ্যে ক্রিকেটটাকে যেরকম খুব একটা প্রাধান্য দেওয়া হয় ফুটবলটাকে বা অন্য কোনো স্পোর্টসকে এভাবে প্রাধান্য দেওয়া হয় না যেমন আমার ফাইটিং স্পেসিফিক্যালি বক্সিং বা মার্শাল আর্টস বা ফুটবল যেটা হয় আমার খুব ভালো লাগে কিন্তু ভারতবর্ষের বেশিরভাগ লোকেরাই একমাত্র একটাই খেলা পছন্দ করে যেটা হচ্ছে ক্রিকেট তো এইটাকে বাদ দিয়েও যদি তারা বিভিন্ন রকম খেলাকে দেখা শুরু করে তাহলে যে স্কোপটা অন্য স্পোর্টসের জন্য রয়েছে সেটাও ভারতবর্ষে বাড়বে যেমন ফাইটিং হয়ে গেল বা ফুটবল হয়ে গেল বা বাস্কেটবল হয়ে গেল তো আমার মনে হয় যে প্রথমত তো এই জেনারেশনকেও এই খেলার মধ্যে জায়গা দেওয়া উচিত এই খেলায় আসা উচিত আর দ্বিতীয়ত যে কোনো একটা স্পোর্টসকে ধরে বসে থাকা ভালো না তো বিভিন্ন রকম ফিল্ড যেগুলো রয়েছে তাদেরকেও সুযোগ দেওয়া উচিত